আমি আমার বাগানের গাছপালা সাধারণত কোনো নার্সারি থেকে কিনি আমি বাগানে বেশিরভাগ ফুলের গাছই লাগাই তবে কিছু কিছু সবজি এবং ফলের গাছও আছে আবার কখনও কখনও কারও বাড়িতে বেড়াতে গেলাম দেখলাম সেখানে কোনো ফুলের গাছ আমার ভীষণ ভালো লাগল সেখান থেকে সেই ফুলের গাছটা সংগ্রহ করি বাজার থেকে বিভিন্ন রকম ফুলের চারা যেমন বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখি যে রঙের ফুলটি আমার বাগানে নেই সেই রঙের ফুল ফুলের চারাটি কিনে এনে আমি লাগাই আমার বাগানে সাত আট রঙের গোলাপ ফুল আছে জবা ফুলও বিভিন্ন রঙের আছে আমি একবার একটা জায়গা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে বারো মাসের আমের চারা গাছ কিনে এনেছিলাম এখন সেটি বেশ বড় হয়ে গেছে এবং বারো মাসেই তাতে আম ধরে আমার ফুল গাছের ভীষণ নেশা যখনই যেখান থেকে ভালো ফুলের চারা দেখতে পাই সেটাই আমি কিনে এনে আমার বাগানে লাগাই এছাড়াও বিভিন্ন সবজি এই শীতকালের মধ্যেই লাগাই যেমন বিভিন্ন রকমের শাক শিম বড় বড় বেগুন লঙ্কা টমেটো ওলকপি ইত্যাদি এই সব চারা গাছ আমি লাগাই আর এগুলো সাধারণত আমি বাজার থেকেই কিনি বাজার থেকে ছোটো ছোটো চারা নিয়ে এসে সুন্দর করে লাগিয়ে তাতে প্রতিদিন জল দিয়ে ভালো রকম সার দিয়ে আমি এগুলোকে পরিচর্যা করে ভালো করে বাঁচিয়ে তুলি এবং খুব সুন্দর লাগে একটুতেই বড় হয়ে যায় ভালো রকম হয় এই সব গাছের আমি নিজেই পরিচর্যা করি আর নার্সারি থেকেও মাঝে মধ্যে সার কিনে এনে এতে দিই এভাবেই আমি আমার বাগানকে সুন্দর করে তুলি